আমাদের আমাদের ঝাড়গ্রামে ঝাড়গ্রাম রাজ কলেজের কাছে একটি দাতব্য চিকিৎসালয় আছে এছাড়াও একটি ছোট্ট মতো বৃদ্ধাশ্রম এবং শিশুদের যত্ন নেওয়ার জন্য একটা বিনা পয়সায় সেবাকেন্দ্র খোলা হয়েছে এবং এখানে সবাই আসে এবং বৃদ্ধাশ্রমের মানুষেরাও খুব আরামেই থাকে যদিও সেটাকে আরাম বলা যায় না বাড়ি ছেড়ে আসতে হয়েছে তবুও বৃদ্ধ মানুষদের যে কষ্টের সীমা থাকে না বাড়িতে অত্যাচারে তার থেকে তারা শান্তিতে আছে এবং শিশুদেরও যত্ন নেওয়া হয় এছাড়াও দাতব্য চিকিৎসালয়ে সবাই দেখাতে যায় এবং খুব উপকার পায়